কে বলছেন হ্যাঁ আমি ডাক্তারবাবু বলছি আপনি কে বলছেন আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনি আমার চেম্বারে চলে আসুন আমি আপনার আপনার কি সমস্ত রিপোর্ট করা হয়ে গিয়েছে আমি সোমবার আর বুধবার আমার চেম্বার হয় আর আপনি একটা কাজ করুন আপনি ওই রিপোর্টগুলো নিয়ে আমার কাছে চলে আসুন আর আমাদের এখানে মেডিকেল ব্যবস্থা খুবই ভালো আমাদের চিকিৎসাও খুব ভালো হয় ঠিক আছে আর আমি এইটুকু আপনাকে বলতে পারি যে আমাদের এখানে আপনি যদি মানে রোগটা সারিয়ে নিয়ে যান তো আপনার রোগ খুব তাড়াতাড়িই সেরে যাবে আপনি তাহলে একটা কাজ করুন সোমবার আর বুধবারের মধ্যে একটা ডেট দেখে আমার চেম্বারে চলে আসুন হ্যাঁ আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবার আপনি হচ্ছে একটা কাজ করবেন আমি আপনাকে তার নাম্বারটা দিয়ে দেবো আপনি তার নাম্বারে যোগাযোগ করে নামটা লিখিয়ে দেবেন কবে কী আসবেন বুঝতে পারছেন তো আর আপনি এখন একটু সুস্থ হয়েছেন না আপনার অবস্থা এখন খুবই ক্রিটিকাল না আমি তো ফোনে তো ঠিক দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আপনার যখন এতই সমস্যা হচ্ছে আপনি তাহলে এই সামনের যে ডেট রয়েছে বুধবার আপনি সেই ডেটেই চলে আসুন হ্যাঁ বুধবার আর আপনি আগে নামটা লিখিয়ে দেবেন কারণ আমাদের এখানে আমাদের ফিজটা বেশি নয় পাঁচশো টাকা ফিজ আছে ঠিক আছে আর আপনি যারা দূর থেকে আসেন তাদের জন্য একটু কম আছে চারশো টাকা না ওই বাইপাস থেকে নেমেই একদম সামনে নেমেই একদম পাশেই না না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম রাখ